আমাদের এলাকায় খুব বড়ো করে দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোতে এই ঝাড়গ্রামের বাসিন্দারা বা আমাদের আত্মীয়স্বজনরা ওখানে আসে এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয় তখন বহু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় ধরুন পুজোতে নতুন পোশাকের জন্য দোকানে ভিড় লেগে যায় দোকানদানি ঠেলে দুর্দায় হয়ে যায় ওই মাত্র দুর্গা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ধরুন প্যান্ডেল হয় ঝাড়গ্রামে বড়ো বড়ো প্যান্ডেল হয় অনেক অনেক জায়গায় তাই ওই ওইগুলো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্তের মানুষজনও আসে তারা ওই প্যান্ডেল আর ঠাকুর দেখার জন্য প্রচুর ভিড় হয় মণ্ডপে মণ্ডপে ভিড় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একদম মা আসা থেকে মায়ের বোধন থেকে পর্যন্ত বোধন থেকে মা একদম বিসর্জন পর্যন্ত প্রচুর লোক হয় বিসর্জনের পর মা যখন চলে যায় তখন আমাদের সকলেরই মন খারাপ হয়ে যায় ওই দুর্গা পূজা কেন্দ্র করে দেখবেন সবার বাড়িতেই লোকের আগমন হয় বাড়িতে বিভিন্ন রকম খাওয়া দাওয়া হয় ওই পুজো মণ্ডপে মণ্ডপে ঘোরা হয় বিকেল থেকে মানুষের ঢল নেমে যায় পূজা মণ্ডপে মণ্ডপে সেই জন্য খুব খুব ভালো লাগে ওই মণ্ডপ থেকে পুজো সেরে আরেক মণ্ডপে যাওয়া পুজো দেখা বা ঠাকুর দেখা বা প্যান্ডেল দেখা এই নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি তখন এটাকে আমাদের খুব ভালো লাগে এবং পুজোতে বিভিন্ন দোকান বসে দুর্গা পুজোতে দেখবেন খাবার স্টল টল বসে ওগুলো থেকে যেই সব মানুষের পাতে অর্থ আছে তারা তো প্রতিদিন বাড়িতে রান্নাবান্নার পাট চুকিয়ে দেয় ওই দুর্গা পুজো কেন্দ্র করে প্রচুর প্রচুর আনন্দ হয়